হ্যাঁ আমি নিজের ফল বাগানের ও সবজি বাড়ানোর চেষ্টা অবশ্যই করেছি এবার আমার অভিজ্ঞতা বলে যে এটি করতে খুব ভালো আমার খুব ভালো লেগেছে নিজের কারণ নিজের হাতে যেহেতু নিজের বাগান তৈরি করা তাই প্রতিটা গাছকে আমি নিজের সন্তানের মতো ভালোবাস বেসে তাকে যত্ন করে সেই গাছে ফলন বাড়াতে সাহায্য করেছি তাই জন্য আমার খুব ভালো লেগেছে